বলছি দাদা আমি যে গ্যাস সেটটা অর্ডার দিয়েছিলাম গ্যাসটা কখন আসবে প্রত্যেকবারে এরকম দেরি করলে হয় প্রত্যেকবারে গ্যাস অর্ডার করছি প্রত্যেকবারে দেরি করছেন গ্যাসটা তো সঠিক সময়ে দিতে হবে নাকি না হলে ঘরে রান্না বান্না তো বন্ধ হয়ে পড়ে আছে জ্যাম হলে হবে আপনি আপনি অন্য রাস্তা ধরে আসুন ট্র্যাফিক রাস্তায় আসবেন কেন একবার দুবার হলে না হয় মানা যায় প্রত্যেকবারে বারবার দেরি করছেন রান্না বান্না ঘরে বন্ধ হয়ে পড়ে রয়েছে রান্না বান্না হচ্ছে না একটু দেখুন সে বুঝতে পারছি কোম্পানির তো দুদিন ছাড়া গ্যাসের দাম বাড়িয়েই যাচ্ছে বাড়িয়েই যাচ্ছে অথচ সার্ভিসের নামে সব কিছুই নেই সার্ভিস দিতে পারে না ঠিকমতো আর দাম বাড়াচ্ছে শুধু গ্যাসের সময় থেকে অর্ডার করা হচ্ছে ঠিকই করে তো দিচ্ছি তা সত্ত্বেও তো দেরি হচ্ছে ও ডেলিভারির জন্য এক্সট্রা চার্জ তো নেওয়াই হচ্ছে এক্সট্রা চার্জ যদি বাদ দিত সেটা না হয় মানা যেত এক্সট্রা চার্জ দিতে হচ্ছে তা সত্ত্বেও ঘর আসছে গ্যাস দেরি করে ট্র্যাফিকের বাহানাতেই সব ডেলিভারি বেঁচে যাচ্ছে বারবার একটু দেখুন তাড়াতাড়ি আসার চেষ্টা করুন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করুন বুঝলেন সকাল থেকে রান্না বান্না হয়নি কিছু

হুম ঠিক আছে তাড়াতাড়ি আসার চেষ্টা করুন একটু